পশ্চিম মেদনীপুর জেলায় রাস্তা খুবই ভালো আমাদের এখানে রাস্তা রাস্তা রেলপথ বাসের রাস্তা খুবই ভালো আমরা এখানে যেখানে বসবাস করি আমার যেখানে বাড়ি এখানে রাস্তা খুব ভালো বাড়ির থেকে বেড়িয়ে সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই সাইকেলে মোটর সাইকেলে যাতায়াত করতে পারি আমাদের কোনো অসুবিধে হয় না এখানে রেলপথ আছে আমার বাড়ি চন্দ্রকোনা টাউনে এখান থেকে ছ কিলোমিটার গেলে রেলপথ আছে আমি এই রেলপথে গিয়ে ওখানে রেল ধরে ওখান থেকে অনেক দূর যেতে পারি আমার খুব সুবিধে হয় আমাদের এখানে একটু দূরে কলকাতা গেলে বিমান বন্দর আছে সাধারণ মানুষের অসুবিধা কিচ্ছু হয় না বিকল্প পথ হিসেবে বাসের রাস্তা ট্রেনের রাস্তা প্লেনের সব কিছুর যোগাযোগ খুবই আছে মানুষকে সমস্যায় পড়তে হয় না এন এইচ ব্যবস্থা আছে সাইকেল রিক্সা কাছাকাছি পাওয়া যায় অটো রিক্সা বাস সব কিছু আমরা হাতের সামনে পেয়ে যায় আমাদের কোনো অসুবিধে হয় না আমাদের রেলপথ আছে বলে দূর দূরান্ত থেকে আমাদের যেতে সুবিধা হয় আমরা বাসে করে এপাশ থেকে ওপাশে সহজে যেতে পারি রাতে কারও কোনো কিছু অসুবিধে হয়ে গেলে সাথে সাথে আমরা বাড়ির সামনে বাসস্ট্যান্ড আছে ওমনি বাস পেয়ে যাই কোনো অসুবিধে হয় না ধরুন আমি সকালে বেড়িয়ে কলকাতায় যাবো আমি চন্দ্রকোনা রোডে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাই এখানে মানুষের কোনো অসুবিধে হয় না তাছাড়া সাইকেলে করেও বাজারে যেতে পারি সাইকেলে যাওয়ার জন্য রাস্তা ভালো আছে বর্ষাকালে কোনো অসুবিধে হয় না পিচ রাস্তা বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে রাস্তা হয়ে গেছে বাড়ি থেকে বাইরে বেরোলেই রাস্তা পেয়ে যায় রাস্তার কোনো অসুবিধে হয় না বিকল্প হিসেবে সাইকেল অটো রিক্সা সব কিছু সঙ্গে সঙ্গে মেয়েরা পেয়ে যায়